হ্যাঁ হ্যালো এটা ক্যাব এজেন্সি তো তো আমার আগামীকাল একটা গাড়ি বুক করা রয়েছে তো আপনি ড্রাইভ করে আসবেন তো হ্যাঁ তো আমি আপনাকে কল করছি কেননা এই কারণেই যে আমার তো আমি এয়ারপোর্ট যাব আমার আর সকাল দশটায় ফ্লাইট তো সে তো আপনি তাহলে কখন আসবেন সেটা জানার জন্যই ফোন করেছি না আমি তিন ঘণ্টা লাগুক চার ঘণ্টা দুঘণ্টা আমি সেটা জানতে চাই না আমি কিন্তু টাইমে পৌঁছে গেলেই হচ্ছে আমার দশটায় ফ্লাইট আমি নটার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে যেমন পারি সেই হিসেবে কিন্তু আপনাকে আমাকে নিতে আসতে হবে হ্যাঁ ছটায় আচ্ছা ঠিক আছে ছটায় বলছেন মানে কিন্তু ছটাতেই আসতে হবে হ্যাঁ সঠিক সময়ে কিন্তু আমাকে এসে নিতে হবে কারণ আমি রেডি হয়ে থাকব আর ফ্লাইটটা আমি কোনোভাবেই মিস করতে চাই না সেক্ষেত্রে কিন্তু উ আপনাকে সময়ে আসতে হবে আমি সেজন্যেই আপনাকে ফোন করেছি যে আগামীকাল তাহলে কটায় আসবেন সেই টাইমটা যটায় বলছেন যেমন আমি ঠিক আছে আমি আপনার উপরেই ছেড়ে দিচ্ছি যে আপনি আমাকে নিয়ে গিয়ে পৌঁছে দিলেই হচ্ছে আর রাস্তায় কত কোথায় জ্যাম হবে কোথায় কী হবে সেই সব ঠিক দেখে আপনি বলছেন তো যে ছটায় আসলে আমাকে নটার মধ্যে পৌঁছে দিতে পারবেন তাহলে ঠিক আছে কেননা আমার যাওয়াটা দরকার যাওয়াটা নিয়ে কথা আপনি এবার নিয়ে যাবেন এবার আপনার দায়িত্ব হ্যাঁ আমি যেমন ফ্লাইটটা না মিস করি এটাই হচ্ছে কথা ঠিক আছে তাহলে চে আপনি ছটায় চলে আসবেন ছটাতেই কিন্তু আসবেন হ্যাঁ ছটায় চলে আসবেন আমি বেরিয়ে থাকব ঠিক আছে হ্যাঁ আমার বাড়ির অ্যাড্রেস তো দেওয়া আছে তাহলে ঠিক জায়গাতে চলে আসবেন ঠিক আছে ঠিক আছে